প্রতিদিনের কথোপকথনে বাংলা ভাষার কিছু সাধারণ বাক্যাংশ আমরা ব্যবহার করে থাকি যেগুলির মধ্যে হলো তুমি কেমন আছ আমি ভালো আছি এটা কী তুমি কোথায় যাচ্ছ তুমি কখন ফিরবে আর বাগ্ধারা হচ্ছে কাকতালীয় ঘোড়ার ডিম বাঘের দুধ তেলা মাথায় তেল দেওয়া নাচতে না জানলে উঠোন বাঁকা ফেলো কড়ি মাখো তেল নানান রকম বাগ্ধারা আমরা ব্যবহার করে থাকি